একটি স্ট্যাম্প মুদ্রা বা শিলার মূল্য শনাক্তকরণ এবং মূল্যায়ন করা খুবই সহজ কাজ নয় এটি একটি খুবই জটিল কাজ এবং এই ক্ষেত্রে একমাত্র পারদর্শী মানুষেরাই অতি সহজে এগুলো মূল্যায়ন বা শনাক্ত করতে পারে তবু আমি এগুলোকে শনাক্ত করার জন্য দেখি যে এগুলো কতদিন আগে লাগানো হয়েছে বা এগুলো কতদিন আগের এবং এটা কোন বংশের প্রধানত বা কোন কোন এরও কোন শিলার উপর কী ধরনের কাজ করা রয়েছে এবং শিলাটি কী জন্য মূল্যবান সেই ক্ষেত্রে আমি আগে সেগুলো দেখি তারপর সেগুলো গুগলে সার্চ করি এবং সেগুলো সার্চ করে আমি তাদের পর্যাপ্ত পরিমাণ দাম এবং তারপর মূল্য যেটা হতে পারে সেটা আমি জানতে পারি এইভাবেই আমি স্ট্যাম্প মুদ্রা বা শিলার মূল্য শনাক্তকরণ করি